আমার স্থানীয় ভাষায় ইউটিউব চ্যানেল যদি কারোর দেখে থাকি সেটা সবার প্রথমে আসে আমার নাম মুখে নাম সেটা হলো দ্য বং গায় দ্য বং গায়ের চ্যানেলে প্রত্যেকটা জিনিস নিয়ে খুবই মজার সাথে খুবই এন্টারটেনমেন্ট খুবই উল্লাস খুবই আনন্দ অনেক কিছুই আমরা পাই সেখান থেকে দ্য বং গায়ের চ্যানেলে আমরা সেরম ভিডিও পাই যে ভিডিওগুলো আমি প্রতিদিনই একটা একটা করে ভিডিও দেখি খুবই ভালো লাগে খুবই রোস্টেড ভিডিও থাকে খুবই উল্লাসময় ভিডিও থাকে তাছাড়াও আমি টিভি পোগ্রামও দেখি তাছাড়া আমি টিবির পোগ্রামের মধ্যে দেখি বক্সিং ফাইটিং যেখানে মারামারি লড়াই কুস্তি এইগুলো আমি দেকতে খুবই পছন্দ করি তাছাড়াও অন্য ভাষার যদি কিছু বলা হয় সেটা হলো আমি জ্যাপানিস ভাষার জ্যাপানিস ভাষায় সংগৃহীত একটা জিনিস আছে যেটা আমি দেখতে খুবই ভালবাসি ইন্টারনেটে যেটার নাম হলো জুজুৎসু সরসারার এটা আমার দেখতে খুবই ভালো লাগে সেটা জ্যাপানিস ভাষায় হোক আমি ট্রান্সলেট করে দেখার চেষ্টা করি